আমি একদিন আমার পরিবারের সঙ্গে দীঘায় ঘুরতে গেলাম ঘুরতে গিয়ে সেখানে কিছু কিছু অদ্ভুত জিনিস দেখলাম সেই জিনিসগুলো নিয়ে কিনে নিলাম নিয়ে আমাদের বাড়িতে একটা জায়গা আছে আমার সেই ঘরে সাজিয়ে রাখলাম এরকম আমার চোখে যে কোনো অদ্ভুত অদ্ভুত জিনিস দেখা পেতাম সেইগুলো নিয়ে আমাদের ওই ঘরে সাজিয়ে রেখে দিতাম এবং বাইরের লোক এসে দেখে আমাকে উৎসাহিত করত এবং যখন আমি মেলায় যেতাম বিভিন্ন রকমের খেলনা বিভিন্ন রকমের পুতুল বিভিন্ন রকমের গাড়ি ঘোড়া ইত্যাদি আরও বিভিন্ন রকমের লাইট বিভিন্ন রকমের চড়ি টুুরি এই সবগুলো নিয়ে আমরা আমি কিনে আনতাম এনে ঘরে সাজিয়ে রাখতাম এবং আমাদের আত্মীয় স্বজন এসে দেখে আমাকে উৎসাহিত করত